পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিশেষ ইতিহাস হল আসান গাছের যে জঙ্গল ছিল সেই আসান গাছের থেকে নাম হয়েছে আসানসোল এছাড়া কল্যানেশ্বরী যে মায়ের মন্দির আছে সেখানে মা চণ্ডী বরাকর নদী থেকে স্নান করে যখন উঠেছিলেন তখন ওনার শাঁখা কল্যানেশ্বরী মন্দিরে পরেছিলেন এখানে দ্বারকানাথ ঠাকুরের প্রথম কয়লা উত্তোলনের কার এবং টেগোর নামে কোম্পানি ছিল আমরা ইতিহাসে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠে যে ভবানী পাঠকের নাম শুনেছি সেই ভবানী পাঠকের ডেরা ছিল দুর্গাপুরে সেই ডেরার নিচ দিয়ে সুড়ঙ্গ পথ ছিল সেটি দামোদর নদ পর্যন্ত বিস্তৃত ছিল